আমার শহর বর্ধমান আমি বর্ধমানকে খুব ভালোবাসি আমি বর্ধমানের সবথেকে প্রিয় জিনিস আমার পছন্দ হলো মিহিদানা মিহিদানা খেতে আমি খুব ভালো লাগে মিহিদানা সবার পছন্দ বিখ্যাত মিহিদানা বর্ধমানের সেরা মিহিদানা